হ্যাঁ হ্যালো হ্যাঁ এটা ফুল দোকান আপনার কী ফুল লাগবে বলুন হ্যাঁ আছে আপনি কেমন নেবেন তার ব্যা সেরকম মতো দামটা বলব আপনি যদি বেশি নেন একটু দামটা কমাব যদি কম থাকে একটু কম করে বলব আচ্ছা আপনি পঁয়তাল্লিশ টাকা করে দেবেন না দিদি হবে না আপনি সবই তো জানেন বাজার হাটের দ দর দাম কী করে হবে দিদি একটু যদি আপনিও একটু অ্যাডজাস্ট করুন আমার সাথে এরকমভাবে আচ্ছা ঠিক আছে আপনি কবে কী নেবেন বলুন কখন লাগবে সেটা বলুন আচ্ছা আচ্ছা ও কে